ফুল গাছ ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতেই খুবই কম ফুল গাছ প্রায় সকলেই ভালোবাসে কিন্তু আমি সব ফুল গাছ খুব ভালোবাসি ফুল গাছ আমার খুব পছন্দের আমি ফুলের গাছ লাগাতে খুব ভালোবাসি আমি বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে থাকি আমি বিভিন্ন নার্সারি থেকে ফুলের গাছ কিনে নিয়ে আসি এছাড়াও বিভিন্ন ধরনের মেলা থেকে যেমন রথের মেলা থেকে আমি অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ কিনে নিয়ে এসেছি এবং সেগুলিকে খুব সুন্দর করে যত্ন করে লাগিয়েছি আমার বিভিন্ন ধরনের গোলাপের গাছ রয়েছে বিভিন্ন রঙের গোলাপ ফুল সেগুলোতে ফোটে এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন চন্দ্রমল্লিকা ডালিয়া হ্যাঁ রজনীগন্ধা জারবেরা ইত্যাদি আরও বহু গাছ রয়েছে আমার বাড়িতে ফুল গাছ লাগাতে আমার খুব ভালোবাসে আর যখন সেই ফুল গাছগুলো থেকে ফুল ফোটে সেগুলো দেখতেও আমার খুব ভালো লাগে যখন ফুলের গন্ধে আমার সারা বাড়ি ম ম করে সেটাও আমি সেটা খুব পছন্দ করি এই কারণেই বাড়িতে ফুল গাছ লাগাতে আমার খুব ভালো লাগে আমি আমার বাড়িতে এত ফুল গাছ লাগিয়েছি যে একটি ছোটখাটো বাগান তৈরি কর হয়ে গিয়েছে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে হ্যাঁ আমার ফুল ফুল গাছ লাগাতে খুব ভাল লাগে ফুল আমার খুব পছন্দের একটি জিনিস এভাবে আমি সব সময় ফুল গাছ লাগিয়ে সুন্দর করে রাখব তাছাড়াও ফুল দেখতে খুব সুন্দর হয় বিভিন্ন রঙের ফুল যখন একসঙ্গে লাগানো হয় সেগুলি দেখতে খুবই সুন্দর লাগে এই কারণেই ফুল আমার খুব পছন্দের একটি জিনিস